ড্রয়িং আর পেন্টিং মানে হচ্ছে অঙ্কনের পেন্টিং তো অঙ্কনের আপনি মানে শুধু আঁকা আর কি রূপরেখা আকার এবং এই জাতীয় জিনিস হচ্ছে ড্রয়িং আর পেন্টিং হচ্ছে যদি আপনি জল রং পোস্টার রং ইত্যাদির মতো পেন্ট যোগ করেন অঙ্কন করেন তাহলে সেটা হচ্ছে পেন্টিং আর ড্রয়িং আর পেন্টিংয়ের মধ্যে আমার জানা এটাই একটা পার্থক্য মাথায় আসছে আর তো সেরকম কিছু মাথায় আসছে না তবে চেষ্টা করছি আমি ড্রইং আর পেন্টিং সম্পর্কে আরো কিছু পার্থক্য জানার